পশ্চিমবঙ্গের যে ঐতিহ্যবাহী ওষুধ রয়েছে তার সাথে স্বাস্থ্য সেবা একইভাবে একীভূত হচ্ছে তা যদি বলতেই হয় তাহলে বলতে হয় যে পশ্চিমবঙ্গের যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সেগুলিতে সব ধরনের ওষুধ কিন্তু দেওয়া হয় না কিছু ওষুধ কিন্তু বাইরে থেকে যে ব্যবহারিক ওষুধের দোকান সেখান থেকে কিন্তু কিনতে হয় তো হয়তো তাদের সাথে কিছু ঐতিহ্যবাহী একীভূত রয়েছে হসপিটালের সাথে ওই ওষুধের দোকানগুলিতে এইভাবেই কিন্তু একীভূত হয়ে রয়ে চলেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সুবিধা এবং হাসপাতাল বা আয়ুর্বেদিক বিষয়গুলি